আমাদের রাজ্যের প্রধান ভাষা হচ্ছে বাংলা আর আমরা আমাদের মাতৃভাষাও বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষাতেই লিখি বাংলাতেই বাংলা ভাষাটাই পড়ি তাই শিক্ষাক্ষেত্রে যদি বাংলা ভাষাটা না থাকতো তাহলে আমাদের হয়তো লিখতে পড়তে বা এই সমাজের সাথে মানিয়ে চলতে বা কাজকর্মের ক্ষেত্রে খুবই অসুবিধা হতো তাই বাংলা ভাষাটা শিক্ষা ব্যবস্থায় থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছে আর শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে যেহেতু আর বাংলা ভাষাটা খুব মধুর ভাষা একটা শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে তাই বাংলা ভাষা শিক্ষা ব্যবস্থায় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর নাহলে আমাদের সবক্ষেত্রেই চাকরি বলুন কথাবার্তা পড়াশোনার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যেত যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা